আমাদের ভারতবর্ষে খেলার মধ্যে কবাডি খেলা পড়ে কিন্তু কবাডি খেলা আমাদের এখানে খুব একটা বা ভারতবর্ষে খুব একটা মানে চলে না আরও অনেক রকম খেলা রয়েছে কিন্তু আমাদের জাতীয়স্তরের খেলাধুলার মধ্যে সব থেকে কবাডি খেলাই আমাদের সব থেকে জনপ্রিয় খেলা আর এর ফলে আমরা কবাডি খেলার ফলে আমরা নিজেদের ফিট রাখতে পারি আমিও কবাডি খেলি এবং আমাদের এই স্তরের মধ্যে আমাদের যে এই খেলাধুলার মধ্যে আমাদের যে শরীরের যে ফিট এবং সবাইকেই খেলা উচিত কবাডি আর কবাডি খেলার মধ্যে অনেক রকম বল আমাদের এখানে মজবুত রাখার জন্য সহযোগিতা করে শরীরকে আর কবাডি খেলার সেরকমই সবাইকেই গোটা ভারতবর্ষে কবাডি খেলাটা নতুন করে আবার চালু করার জন্য খুব খুবই চেষ্টা করার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে